হ্যাঁ আমি মনে করি যে সংবাদ শিল্প বাক স্বাধীনতা চর্চা করে বা তথ্যের গোপনীয়তা বজায় রাখে আমরা জানি যে সংবাদ মাধ্যম কিন্তু সত্যটা সবারই সামনে তুলে ধরে এবং সবারই চোখের সামনে সত্যটাকে সম্প্রচার করে থাকে এর জন্য কিন্তু অনেক জীবনের ঝুঁকিও থাকে কিন্তু সাংবাদিকরা কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়েও আমাদের সামনে এ সত্য কিন্তু রেখে চলেছে আর এর সাথে সাথে কিন্তু সাংবাদিকরা এমন অনেক সময় আমরা দেখেছি যে অনেক মেয়ে কিন্তু অত্যাচারিত হয় অনেক মেয়ের সাথে কিন্তু খারাপ এবং দুর্ব্যবহার করা হয়ে থাকে তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সাংবাদিকরা তাদের যে তাদের উপর হওয়া নির্মম অত্যাচার তাদের সাথে হয়ে ওঠা খারাপ ব্যবহারগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করে থাকে কিন্তু তারা এটা তো খেয়াল রাখে যে একটা মেয়ের কিন্তু এদের সম্মানহানি হতে পারে একটা মেয়ে কিন্তু সবারই সামনে নাও আসতে পারে কারণ তাতে এরা সম্মানের ব্যাপার জড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সাংবাদিকরা তাদের স্বাধীনতা এবং বাক স্বাধীনতাটাকে চর্চা করে এবং তাদের তথ্যের গোপনীয়তা বজায় রাখে এবং যে কে তথ্য দিচ্ছে সে কে এটা কিন্তু তা কখনও তাদের সামনে নিয়ে আসে না মানুষজনের সামনে নিয়ে আসে না এবং তাদেরকে কিন্তু অজ্ঞাত রেখেই খবরটা সম্প্রচার করে থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে সাংবাদিকরা শিল্প বাক স্বাধীনতা চর্চা করে এবং তথ্যের গোপনীয়তা বজায় রাখে